হ্যাঁ আমি আমার সঙ্গীকে মানে আমাদের আমার হাজব্যান্ডকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই তার জন্য আমাদের বালুরঘাটে একটা সঙ্গীত উৎসব হবে অরিজিৎ সিং আসার কথা ওনার অরিজিৎ সিং খুবই পছন্দের একটা শিল্পী তিনি আসবেন বলেছেন এর গোপনে আমি তাকে সারপ্রাইজ দেবো বলে গোপনে আমি টিকিটটাও কেটে রেখেছি সে খুব খুশি হবে অবশ্যই অবশ্যই খুশি হবে এটা দেখে যে আমি তাকে না জানিয়ে আমি টিকিটটা কেটে রেখেছি সে ওই উৎসবে যেতে পারবে এটাও ভেবে আমার খুব ভালো লাগছে এবং যেটা আছে সেটা হচ্ছে কি টিকিটটা পাঁচশো টাকা নিয়েছে দুটো টিকিট আর আমরা দুজন মিলেই যাবো দুটো টিকিট হাজার টাকায় নিয়েছে আমরা দুজন মিলেই যাবো এবং খুব আনন্দ করবো সেখানে গিয়ে কিন্তু এটা সারপ্রাইজ দেবো বলে আমি রেখে দিয়েছি যেদিন যাবো তার আগের দিন আমি ওকে বলে দেবো যে আমরা যাচ্ছি অরিজিৎ সিং আসছে তার জন্য আমি ওকে সারপ্রাইজ দেবো বলে রেখে দিয়েছি